কিছু সাধারণ সামাজিক বা সাংস্কৃতিক রীতি যা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় অনুসরণ করা হয় যেমন হিন্দু সমাজে আছে সোমবার শিব পূজা করা হয় তো শিব পূজার দিন নিরামিষ খাওয়া হয় শিব পূজা সকালবেলায় উঠে ঘর দোর পরিষ্কার করা হয় পরিষ্কার করে তারপরে শিব পূজার স্পেশাল আছে যেমন ধুতুরা ফুল এটা চাই তো এইসব দিয়ে শিব পূজা করা হয় তারপর আছে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয় তো লক্ষ্মী পূজার দিন নিরামিষ খেতে হয় নিরামিষের মধ্যেও অনেক কিছু আছে তারপর আমিষ খাবার ঘরে আনা যাবে না রবিবার দিন যে কোনো কিছু খাওয়া যায় কিন্তু যেমন নানারকম কিছু আছে যে বিড়াল পেড়িয়ে গেলে রাস্তার মাঝে রাস্তা কেটে দেওয়া হয় বেরোতে পারবে না তো এ রকম নানারকম কিছু সামাজিক রীতিনীতি আছে যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হয় তারপর এখানের স্পেশাল হচ্ছে কাঁথা কাঁথা সেলাই সোলাপিঠ পাটের জিনিসপত্র তৈরি করা হয় এখানে অনেক গুদাম আছে যেখানে কাজ করা হয় এইসব কাঁথা সেলাই সাধারণত বাড়ির মহিলারা বেশী বেশীরভাগ সবাই অংশগ্রহণ করে কাঁথা সেলাইয়ের মধ্যে কাঁথা সেলাই যেমন শাড়ি আছে বা জামা জড়ি সেগুলো তো তৈরি করা হয় হাতে করে সুতো দিয়ে তো এইসবগুলো হয় আমাদের পশ্চিম বর্ধমান জেলায় তারপর আছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আছে দুর্গাপূজা দুর্গাপূজা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় পূজা যেখানে চারদিন ধরে পালন করা হয় তারপর অষ্টমীটা হচ্ছে সবচেয়ে বড় পূজা নতুন জামাকাপড় নেওয়া হয় নানারকম কিছু এভাবে আমাদের সাংস্কৃতিকটাকে সাংস্কৃতিক দিকটাকে পশ্চিমবঙ্গ জেলা পশ্চিম বর্ধমান জেলা বজায় রেখেছে